গত কয়েক দশক ধরে ভারতে নতুন চাকরি যেমন আসছে ইউট্যুব ইউট্যুব চ্যানেল খুলে তারা ভ্লগ করছে সে ভ্লগ দিকে তারা কিছু ইনকাম করছে এবং ভ্রমণকারী এবং ভারতের তরুণরা জীবনে কি খুঁজছে ভারতের তরুণরা জীবনে চাকরি খুঁজছে কিন্তু চাকরি না পাওয়ার কারণে সবাই ইউট্যুব চ্যানেল খুলছে ইউট্যুব চ্যানেল খুলে তারা কেও ভ্লগ করছে কেও কমেডিয়ান ভিডিও করছে এইসব ভিডিও করার পর তাদের চ্যানেল মনিটাইজ করছে এবং চ্যানেল দাঁড়াচ্ছে ভালো করে দাঁড় করানোর পর তারা কিছু টাকার জন্য এইসব করছে এবং কিছু টাকা ইনকাম করছে